আমরা পাঁচজন বন্ধু মিলে একদিন আদ্রা থেকে দীঘার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি মোটামুটি সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ আমরা হোটেলে পৌঁছে যাই তারপর রাতের খাবার খাওয়ার আগে আশেপাশের বাজারটি একটু ঘুরে দেখি তারপর রুমে গিয়ে খাবার খেয়ে পরে ঘুমিয়ে পড়ি পরদিন সকালে সমুদ্রের ঠান্ডা বাতাসে ঘুম ভাঙার পর এক কাপ চা হাতে নিয়ে সমুদ্রকে উপভোগ করতে বেরিয়ে পড়ি সমুদ্র সৈকত লাল কাঁকড়ায় আবৃত সূর্য ওঠার পর আমরা সমুদ্রে নেমে পড়ি দূরে সেখানে সমুদ্রে আকাশের সাথে মিশে গেছে তা দেখে মনটা ভরে যায় জলের মধ্যে একটু লাফালাফি বন্ধুদের সাথে ছবি তোলাতুলি তারপর সমুদ্র সৈকতে বসে ডাব খেয়ে আবার রুমে ফিরে আসি তারপর সেখানে স্নান করে খাবার খেয়ে একটু ঘুমিয়ে পড়ি সন্ধ্যেবেলা আবার সমুদ্র সৈকতে গিয়ে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ ঝিনুক এসব জিনিস দেখে কিনে রুমে ফিরে আসি তারপর রাত্রের ট্রেন ধরে আবার বাড়ি ফিরে আসি